ধীরেনদা আমি আপনার গাড়িতে দশ তারিখে বেড়াতে গিয়েছিলাম আপনার গাড়িতে আমার মানি পার্সটি রয়ে গেছে সেই মানি পার্সটি ফেরত দিলে আমার খুব ভালো হতো